হ্যাঁ আমি ওই যে আপনার দোকান থেকে সব নিয়ে এসেছিলাম যে ইমিটিশানের সব জিনিসপত্রগুলো হ্যাঁ ওই যে বন্ধুর জন্মদিনে যাবো বলে কিন্তু সেগুলা দেখছি ঠিকঠাক হচ্ছে না কোমরবন্ধনীটা একটু হয়েছে কিন্তু হাতের চুড়িগুলো হচ্ছে না চোকারের ডিজাইনটা আমার ভালো লাগছে না একদম নিয়ে আসার পর দেখছি হ্যাঁ তাহলে চেঞ্জ করে নেব আর নতুন কিছু আইটেম নেই অক্সিডাইস অক্সিডাইসের হুম আচ্ছা সেই এমনি শ্রীহরি আর ওই সবের শাঁখা পলা আরে আছে আচ্ছা ঠিক আছে ও রকম একটা তাহলে আমি নেবো আর যেগুলো নিয়ে এসছিলাম ওগুলোও চেঞ্জ করে দিয়ে নতুন কিছু আইটেম নেবো আবার

আর আমাদের সামনেই পরশু দিন জন্মদিন তাহলে আমি কালকেই যাবো ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে